পশ্চিমবঙ্গতে তো রাজনীতি বলতে কংগ্রেসটাই ফার্স্ট এসেছিল যখন রাজনীতি বিষয়ে মানুষ কিছু জানত না তখনই কংগ্রেস এসেছিল কংগ্রেস এসে মানুষকে রাজনীতি রাজার যুগে রাজনীতি দেখিয়েছে তার পরে আমাদের পশ্চিমবঙ্গে রাজনীতি আসে যেখানে আমরা রাজ রাজনীতির ফলাফল তো আমরা খুব ভালোই সব কিছু পেয়েছি আমাদের কলকাতাতে যখন আমাদের কলকাতাতে এসেছিল ইংরেজরা এসে অত্যাচার করেছিল তখন এই কংগ্রেস ছিল কংগ্রেসের দ্বারাই আমরা কলকাতার অত্যাচার থেকে বাঁচতে পেরেছিলাম তার পরে শুরু হয়ে যায় আমাদের রাজনীতির খেলা রাজীব গান্ধি গান্ধি সমস্ত কিছু সমস্ত কিছু নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করতে শুরু করে রাজনীতির জন্য আজ আমাদের দেশ অনেক কিছু থেকে এগিয়ে গেছে তার পরে এখন আমাদের পশ্চিমবঙ্গতে যে রকম তৃণমূল কংগ্রেস আছে তৃণমূল কংগ্রেস তো অনেকই আমাদের দেশকে চেঞ্জ করে দিয়েছে পশ্চিমবঙ্গ এখন বাইরের দেশ থেকেও মানুষ এসে ঘুরে গেলে পশ্চিমবঙ্গর নাম করে এমন কোনো জিনিস নেই যে পশ্চিমবঙ্গতে নেই সমস্ত জিনিসই পশ্চিমবঙ্গতে আপনাদের আছে যেরকম দিদি আমাদের প্রতিটা জিনিসই সুবিধা করে দিয়েছে রাজনীতিটা যেরকমভাবে আমরা দেখতে পাই রাজনীতিকে কোনো দিনই আমরা কোনো দিন খারাপভাবে দেখতে পাইনি রাজনীতি প্রতিটা সমস্ত জিনিসই আমাদের করে আমাদেরকে ভালোই প্রশাসন দিয়েছে আমাদের প্রচণ্ড হেল্প করে রাজনীতির দ্বারায় আমরা অনেক কিছু পাই গরিব মানুষদের পাশে দাঁড়িয়ে আছে দিদি যে রকম রাজনীতির দ্বারাই দাঁড়িয়ে আছে সেটা রাজার আমলে হয়তো রাজার আমলেও অনেক কিছু হয়েছে রাজনীতির আমলেও অনেক কিছু হচ্ছে কিন্তু রাজনীতির আমলে যেটা হয়েছে রাজার আমলে সেটা হয়নি আমাদের দেশটাকে একটা সিটির মতন তৈরি করে ফেলেছে যে সিটিতে প্রতিটা জিনিসই আছে রাজনীতি বলে এখানে রাজনীতি খেলার থেকে বেশি মানুষের হেল্প খুব বেশি হয় গরিব মানুষের পাশে থাকা হয় আমাদের দেশে ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও এটাও একটা রাজনীতি দল থেকেই রাখা হচ্ছে প্রতিটা মানুষই নিজের সুযোগ সুবিধা একটা রাজনীতিক দল থেকেই পাচ্ছে যেটা আমাদের দিদি তৈরি করে দিয়েছে মেয়েদের জন্য আলাদা সুযোগ সুবিধা ছেলেদের জন্য সুযোগ সুবিধা এগুলো সব কিছুই আমাদের রাজনীতির দ্বারাই হচ্ছে কিন্তু আজ দিদি এটাকে একটা দল তৈরি করে সমস্ত কিছু প্রশাসনের দ্বারাই পাঠিয়ে দিচ্ছে প্রতিটা দলে দলে প্রতিটা বাড়িতে বাড়িতে সমস্ত কিছু হেল্প করছে একটা রাজনীতি গোষ্ঠী করে হেল্পটা হচ্ছে